ধর্মীয় কুসংস্কার সম্পর্কে আমি যেগুলো বলতে চাই সেগুলো হলো ধর্মীয় কুসংস্কার এখন আগেকার যুগে এখনকার যুগে বলা ভুল আগেকার যুগে মানুষ বেশি বিশ্বাস করত আর এখন যেহেতু বিভিন্ন রকমের বই উঠেছে বিভিন্ন রকমের বিভিন্ন সব কিছু উঠেছে তাই মানুষ কুসংস্কার বেশি বিশ্বাস করে না আগেকার মানুষরা যেরকম যেসব কুসংস্কার বিশ্বাস করতো এইসব যেসব যে এক বেশিরভাগ যেসব আছে বলে বলে এক চোখ দেখালে দিনটা খারাপ যায় কেউ কেউ বলে এক শালিক দেখলে দিনটা খারাপ যায় দিন দিন খারাপ গেল কীভাবে না ভাবে কী ভালোভাবে কী খারাপভাবে এক শালিক দেখলেই দিন খারাপ যাবে দুই শালিক দেখলে দিন ভালো যাবে এটা তো না এক শালিক দেখলে তো কোনদিন দিন ভালোও যেতে পারে এটা আবার আরেক গেল যে এই তুই এক চোখ দেখাচ্ছিস কেন আমাকে কি আমার আজকে কপালে ক্ষতি আছে বা খারাপ কিছু আছে এরকম আর যেসব আছে বলে হাত চুলকাচ্ছে আমার ডান হাত চুলকাচ্ছে আর টাকা যাবে ডান হাত ডান বাঁ হাত চুলকাচ্ছে মনে হচ্ছে আমার টাকা আসবে ডান হাত দিয়ে টাকা দেই আর বাম হাত দিয়ে টাকা নিই এগুলো কুসংস্কার বলতে এগুলো আবার কিছু কিছু আছে যেসব যেসব এই যে আছে তাবিজ টাবজ যারা দেয় তাবিজ দেয় এগুলো কি আদৌ হয় আমার তো বিশ্বাস হয় না যে এগুলো হয় আমার মনে হয় এগুলো কখনো বিশ্বাস করা উচিত নয় যে কোনো একটা ধরো এরকম আছে আমাদের এখানে আছে আমি দেখেছি যে কারো কাউকে ভর চাপছে কোনো একটা জিনিস কাউকে ভর চাপছে যে এটা ভর চাপা মানে একটা কোনো শক্তিমান জিনিস তার মধ্যে ঢুকে গেলো এভাবে কি কখনো হয় আদৌ আমার তো বিশ্বাস হয় না এবার আরও আছে যেসবগুলো আছে বা আমাদের যেসব সচরাচর যেসব মানুষগুলো করে আমি দেখেছি আর কি ভাত খেলে ভাতের থালায় হাত ধুয়ে উঠতে হবে হাতের থালাতে হাত না ধুয়ে উঠলে নাকি কী ক্ষতি হয় আর আমি জানি না অতটা আমাদের বাড়িতে যেসব বয়স্ক মহিলারা বা বয়স্ক দাদুরা যারা আছে তারা বলে আবার বলে কি বলে এই বাঁধা মাথা আঁচড়াবি না কেন আঁচড়াবো না কেন তাহলে আমার ঠাম্মারা বলে আমার সবাই বলে বাঁধা মথা আঁচড়ালে নাকি ঘরে সতীন আসে এইসব আমার আদৌ বিশ্বাস হয় আবার বলে গায়ে প্রজাপতি বসলে বিয়ের বিয়ের দিন চলে আসে আমি তো জানি না এসব আদৌ এসব হয় কি না এসব কুসংস্কার আগেকার মানুষ বেশিরভাগ করতো তাদের থেকে এখন অনেকটা কমে গেছে যেসব আর কি চলে এখন আর না সেসব কুসংস্কার এখন আর মানে না মানুষ এখন মানুষ অনেক উন্নত হয়ে গেছে